বয়স্ক মানুষেরা কম বয়সি ছেলেদের তুলনায় দুর্বল হয় তারা তাই তারা বেশি ভারিভুরি খেলা করতে পারেনা বয়স্ক মানুষেরা প্রধানত পাড়ায় বসে তাস খেলে দাবা খেলে লুডো খেলে আর ঠান্ডার সময় র্যাকেট খেলে আর অতীতে যেসব বয়স্ক মানুষেরা খেলার সঙ্গে যুক্ত ছিলো তাদের শরীরের গঠন ভালো থাকায় তারা ফুটবল ক্রিকেট দুটোই মাঝে সাঝে খেলে ব্যক্তিগতভাবে আমার দাদুকে আমি ছোটোবেলায় রা পাড়ায় বসে তাস খেলতে দেখেছিলাম এবং ইয়োগা ব্যায়াম যোগ ব্যায়াম করতে দেখেছিলাম আমার দাদু আমার পাড়ার ভাই দাদাদের সাথে ব্যায়াম করতে যেতো মাঠে এবং আরও আমার দাদুর বন্ধু বান্ধবদের সাথেও ব্যায়াম করতে যেতো মাঝে মাঝে সাঝে আমার দাদু অতীতে ফুটবলের সাথে যুক্ত ছিলো তাই আমার দাদুর শরীরের গঠন ভালো থাকায় আমার দাদুকে আমি ছোটোবেলায় দাদাদের সাতে ফুটবল খেলতেও দেখেছি দাদু আমার দাদু অনেক খেলায় ভালো ছিলেন ছোটোবেলায় আমার দা আমার বন্ধু আমার বন্ধু বান্ধবরাও ও দাদুকে খুব হেল্প করতো খেলাধুয়ায় খেলাধুলায় সাহায্য করতো দাদুর শরীরের গঠন শরীরের গঠন ভালো রাখার জন্য এইভাবে বয়স্ক মানুষেরা নানান বিধি খেলা খেলে খেলে থাকে